হ্যাঁ ডাক্তারবাবু বলো হ্যাঁ আগের থেকে একটু ভালো আছি বাড়ির লোক সবাই বলছে আগের থেকে মাথাটা ঠিকঠাক আছে এখন একটু ঘুমাতে পারছি আগে না কি ঘুমাতে পারতাম না অত্যাচার করতাম এখন ঘুমাতে পারছি একটু খেতেও পারছি ভালো লাগছে শরীরটা আগে সবার সঙ্গে কথা বলতাম না চুপচাপ বসে থাকতাম এখন সবার সাথে কথা বলতে পারি আস্তে আস্তে এখন শরীরটা আস্তে আস্তে অনেকটাই ভালো হ্যাঁ না মাথাটা মাঝেসাঝে একটু ভার ভার হয় আবার অনেক সময় ভালো হয় হ্যাঁ ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছি তার সঙ্গে ফল পাকড়ও এনে দিচ্ছে খাচ্ছি ভালো মন্দ খেতে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শরীরটা এখন খুবই ভালো লাগছে এখন হ্যাঁ হ্যাঁ আগের চেয়ে অনেকটাই ভালো লাগছে এখন আর কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ আর অসুবিধা হলে অসু হ্যাঁ শরীরে আস্তে আস্তে একটু দুর্বল ভাব আছে একটু হরলিক্স টরলিক্স ফল পাকড় টাকড় খেতে দিচ্ছে সকালে হাফ সেদ্ধ ডিম দিচ্ছে খেতে জ্যান্ত মাছ হুম হ্যাঁ ওরা সবসময় আমার দিকে খেয়াল রাখে

হুম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তবে রাখছি হ্যাঁ রাখছি